হ্যাঁ বলুন

হুম হ্যাঁ সেটা আমনি আমিও দেখলাম যে এরকম হয়েছে তো ও বলল যে ও মোটামোটি সুস্থ আছে অসুবিধার কিছু নেই বন্ধুদের সাথে আছে ক্লাস করছে তো বলল ক্লাস করতে পারবে তো সেই হিসাবেই আমি ওর যে প্রাথমিক ট্রিটমেন্ট যেটা হয় হ্যাঁ একদম হ্যাঁ সত হ্যাঁ তো আমি ওটা শুনেছি যে আমাকে ওটা ইনফর্ম করেছে জানিয়েছে যে এরকম হয়েছে তো ভয় পাওয়ার কিছু নেই খুবই কম চোট লেগেছে হুম তো ওটাকে সেখানে বরফ টরফ লাগানো হয়েছে যে যেগুলো করানো হয় ওগুলো করানো হয়েছে ও এখন বসে আছে রেস্ট নিচ্ছে তো ও হ্যাঁ হয়তো খেলতে পারবেনা দেখুন খেলাধুলো তো হয় ছাত্র ছাত্রীদের তো আনন্দের জন্য আনন্দের জন্যই এগুলো করানো হয় উৎসাহ দেওয়ার জন্য তো যখন ও চাইছে এখানে থাকতে তো দেখলেও অনেকটা খুশি হবে ওইগুলো দেখলে হুম তো সেই হিসাবে ও যখন থাকতে চাইছে থাকুক আর আর তো হয়েই এসছে আর তো বেশিক্ষণ না দেড় দু ঘন্টার মধ্যে আমাদের ওটা শেষ হয়ে যাবে তো তারপর প্রাইজ বিতরণের অনুষ্ঠানটাও আছে তো ও একটাতে ফার্স্ট হয়েছে তার প্রাইজটা দেওয়া আছে তাছাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা যেহেতু আপনারা ঠিক আছে আপনারা যখন চাইছেন অভিভাবক হিসাবে হুম তো আপনি এক কাজ করুন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিন যে এরকম হয়েছে ওটা লিখে আমার কাছে জমা দিন বা একটা মেল পাঠিয়ে দিন এসে নিয়ে চলে যান কোনও অসুবিদা নেই ঠিক ঠিক আছে ঠিক আছে হুম